হ্যাঁ আমি খাতুন বলছি আপনি কে বলছেন হ্যাঁ ঠিকই শুনেছেন হ্যাঁ ঠিক আছে এ তো খুব ভালোই হয়েছেন তা আপনার কাছে কী কী সবজিগুলো আছে একটু বলেন

হ্যাঁ আমি ভালো জিনিস হলে আমি অবশ্যই নেবো আমার গোডাউনের জিনিস তো ভালো হয় কী বললেন হ্যাঁ ওই ওই দশ কুড়ি মতন বেশি না এবার তো আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন তা আচ্ছা না আপনি একদিন আসুন দিয়ে সামনাসামনি দুজনে কথা বলে নেবো আপনি কাল বৈকালে ওই এসে দেখা করুন ওই সাড়ে চারটের দিকে পেয়ে যাবেন ঠিক আছে